প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গাজলে একটি বারণ স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়